আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো কম্পিউটার যেটি বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় একটি জিনিস বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এই কম্পিউটার ব্যবহার করে থাকে কিন্তু এই কম্পিউটারের অনেক খারাপ দিকও রয়েছে যখন বাচ্চারা এটি ব্যবহার করে তারা প্রধানত ভিডিও গেম এবং কার্টুন দেখার জন্য ব্যবহার করে থাকে যেটি একটি বাচ্চার জন্য মোটেই ভালো না কারণ তারা পড়াশুনো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কার্টুন ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে যায় যুবকরা প্রধানত কম্পিউটারটি ব্যবহার করে থাকে সিনেমা দেখার জন্য ভিডিও দেখার জন্য গান শোনার জন্য এবং গেম খেলার জন্য যুবকরা প্রধানত কম্পিউটারেতে গেম খেলতেই বেশি পছন্দ করে যেটি এক যুব সমাজের কাছে খুবই ভীতির কারণ অফিসেতে যারা কাজ করে কম্পিউটার তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস কিন্তু কম্পিউটার থেকে নির্গত রশ্মি এবং আলো তাদের চোখের জন্য মোটেই ভালো না দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করলে চোখের সমস্যা হতে পারে এবং তার থেকে আরও অনেক বড় অসুবিধার সম্মুখীন হতে পারে এই কম্পিউটার ব্যবহার করে অনেক অপরাধীরা অনেক অপরাধ করে থাকে ডার্ক ওয়েব এর ব্যবহারের প্রধান মাধ্যম হলো কম্পিউটার যে ডার্ক ওয়েব ব্যবহার করে অপরাধীরা এক জায়গায় বসে অপর জায়গায় যেমন হ্যাক করা বা আরও অন্যান্য এরকম অপরাধ করতে পারছে তো আমার মতে কম্পিউটারের আরও অনেক খারাপ দিক রয়েছে